ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি একটি চ্যালেঞ্জিং কাজ কারণ প্রাণীদের আচরণ অপূর্বনীয় এবং তাদের পরিচালনা করা কঠিন হতে পারে প্রতিটি প্রজাতির আচরণ এবং স্বভাব ভিন্ন ভিন্ন তাই তাদের আচরণ বোঝা এবং তাদের সাথে কাজ করা শেখার জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি দেখেছি যে প্রাণীদের পরিচালনা করার জন্য বিশ্বাস এবং সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ প্রাণীদের শান্ত রাখার জন্য এবং তাদের প্রাকৃতিক আচরণ বজায় রাখার জন্য ধৈর্য এবং সতর্কতা অবলম্বন করা উচিত এছাড়াও তাদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হিসেবে আমি একবার একটি হাতির দলের সাথে কাজ করেছি হাতিদের কাছে যাওয়া এবং তাদের সাথে কথা বলা শুরু করতে আমার কিছু সময় লেগেছিল তবে ধীরে ধীরে তাদের আস্থা অর্জন করতে পেরেছিলাম এবং তারা আমাকে কাছে আসতে দিয়েছিল আমি তাদের আচরণ পর্যবেক্ষণ করতে পেরেছিলাম এবং তাদের প্রাকৃতিক পরিবেশে সুন্দর ছবি তুলে দিয়েছিলাম